আমি ঘন ঘন বাচ্চাদের খবরের কাগজ পড়তে উৎসাহিত করি কারণ কী বলুন তো নানা আমাদের দেশে সমস্ত খবর এ খবরের কাগজে লেখা থাকে যাতে বাচ্চারা পড়লে অনেক কিছু জ্ঞান অর্জন হয় আমি তাদের পড়তে বলি এবং তারা আবার না বললেও অনেক সময় পড়ে তারাও তো জানে ব্যাপারটা কী যে আমরা আজেবাজের দিকে মন না দিয়ে যদি আমরা এই খবরের কাগজ পড়ি তালে আমরা দেশ বিদেশের নানান খবর জানতে পারি খেলার খবর আরও কতো কিছু আমরা বুঝতে পারি এখানে এটা হলো ওখানে এটা হলো সবই জানতে পারি আজকাল মানুষ আর তো খবরের কাগজ পড়েই না শুধু টেলিফোনে ব্যস্ত কিন্তু বাচ্চাদের ওই টেলিফোন থেকে সরিয়ে হুম আনার জন্য খবরের কাগজ পড়তে আমি বারবার বলি যে ফোনে তোমরা মাতামাতি করো না তোমরা আগ্রহী হয়ে খবরে কাগজ পড়ো যাতে তোমাদের সময়ও কাটবে এবং তোমরা বাইরের জগৎ সম্পর্কে সব কিছুই জানতে পারবে